হ্যালো হ্যাঁ এভি বিউটি স্যালোন বলছেন থেকে বলছেন

আচ্ছা তো কেমন কতো কী পড়বে

আচ্ছা কি কি আছে বললেন আর একবার বলুন ওই তো মুখটা অনেকটা ডাল হয়ে গেছে রোদে মনে হচ্ছে পুড়ে গেছে এরকম টাইপের হয়ে গেছে মুখটা ও আচ্ছা তো কতো গোল্ড ফেসিয়াল কতো লাগবে যদি আমি গোল্ড ফেসিয়াল ফেসিয়াল কলা ও আচ্ছা তা আমি যদি করতে চাই তাহলে কবে আসতে হবে আমাকে ও আচ্ছা তা আমি কি পোডাক্টটা নিয়ে আসবো না তুমি ওখান থেকে দেবে ও আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করছি বলছি আমি যদি চুলের ওখানে কি কি ট্রিটমেন্ট হয় ও হাইলাইট হয় চুলে আচ্ছা তা হাইলাইটের একেকটা স্টিক কতো পড়বে মানে এক একটা চুলের না পুরো চুলে করবো না এক একটা চুলের স্টিকে করবো কতো লাগবে এক একটা ও আচ্ছা ঠিক আছে আর হেয়ার স্পা করাতে কতো লাগবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে আসছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ রাখছি